হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি অভিজিত রাজমিস্ত্রী বলছি ও হুম তো তো আপনি হচ্ছে কীরকম কী ডিজাইন একটু বলুন ও নতুন ডিজাইন না আগের পুরনো মডেলের যেরকম ডিজাইন হয় সেরকম ও নতুন ডিজাইন সে দেখছি কিন্তু আপনার যে বাড়ি করাবে দেওয়াল তুলবে তাহলে আপনার হচ্ছে জায়গাটা কত আছে মানে কত ফুট ও ঠিক আছে তাহলে জায়গাটা একদিন তাহলে দেখে আসতে হবে কীরকম কী তো সেইমতো করতে হবে তাহলে নতুন ডিজাইন করবেন বলছেন মানে আপনি যে দেওয়ালটার যে ডিজাইন করবে বলছেন সামনের যে নকশাটা সেটাও করবেন হ্যাঁ হ্যাঁ হুম হুম একই রেট তো নয় এমনি যদি আপনি যদি ভালো ভালো নতুন নতুন ডিজাইন করাতে চান এবং সব দেওয়ালটা পুরো বাড়িটা ফিটিং বাড়িটা ফিটিং করে সবেরই দেওয়ালে নকশা করাতে চান তাহলে একটু বেশি রেট পড়বে আর কি সবই আলাদা আলাদা রেট ও বলছি আপনার কবে থেকে কাজটা শুরু করলে ভালো হয় হ্যাঁ তাহলে আজ বিকেলে গেলে কী হবে একবারটি মানে জায়গাটা দেখে আসতাম কীরকম কী দেওয়াল তুলে বাড়িটা ফিটিং করব আর কি তার জন্য জায়গাটা দেখতে হবে আর কি ঠিক আছে যদি অসুবিধা না হয় তাহলে আর কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলে সন্ধ্যের দিকেই যাব হুম হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে এখন এখন কাজে আছি হুম